আমার প্রিয় গেমিং মেমোরি অনেক রয়েছে যার মধ্যে আমার প্রিয় গেমিং মেমোরি হল ফ্রি ফায়ার আমি ফ্রি ফায়ার খেলতে প্রচণ্ড ভালোবাসি এবং অনেক জায়গায় ফ্রি ফায়ার টুর্নামেন্টও খেলতে গিয়েছিলাম আমার ফ্রি ফায়ার খেলার অনেক মেমোরি রয়েছে আমি বন্ধুদের সাথে বসে একটা টাইম প্রচুর ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার আমাকে খুবই ভালো লাগে ফ্রি ফায়ারে যখন বান্দা কিল অপশনটা থাকে তখন যখন তাদেরকে কিল করে চিকেন ডিনার পাই তখন খুবই মজা লাগে সেটা একটা অনলাইন গেম এই অনলাইন গেমটা বিভিন্ন খেলে খেলে নানান স্কিল তৈরি হয় এখানে নানান রকমের গান স্কিল সমস্ত কিছু রয়েছে ফ্রি ফায়ার গেম আমাকে খেলতে খুবই ভালো লাগে এবং আমি আমার বন্ধুদের সাথে ফ্রি ফায়ার খেলে খুবই মজা করেছি অনেক জায়গায় টুর্নামেন্ট ফ্রি ফায়ারে খেলা হয় সেখানে খেলতেও গিয়েছি এবং সেখানে খেলে অনেকবার জেতার মুখোমুখি হয়েছি এবং অনেকবার হেরেও গিয়েছি প্রায় সময়ই হেরে থাকি কিন্তু এক সময় জিতেছিলাম সেই মেমোরি একটা অসাধারণই ছিল আমাদের ফ্রি ফায়ার গেমে প্রাইজ মানি ছিল পাঁচ হাজার টাকা আমরা আটজন ছিলাম একটা টিমে আমরা সবাই মিলে সেই অনলাইন ফ্রি ফায়ার গেমটি খেলে টাকা পেয়েছিলাম এবং সেইটা আমাদের খুবই আনন্দের দিন ছিল কারণ আমরা এতদিন ফ্রি ফায়ার খেলে এত দিনে আমরা জিতেছি সেই আনন্দেতে আমাদের ওইটা ভালো মেমোরি ছিল